পশ্চিমবঙ্গে আবির্ভূত পোধান শিল্প আন্দোলন বা শৈলীগুলি হল যেমন শান্তিনিকেতনে শান্তিনিকেতন এখানে বাইরে থেকে অনেক মানুষ আসে এবং তাদের বৈশিষ্ট্যগুলির প্রভাবও প্রভাব রয়েছে যেগুলির ঐতিহ্যগত প্রভাব রয়েছে যেমন এখানে বাইরে থেকে অনেক মানুষ আসে এবং বিভিন্ন ধরনের চিত্র তুলে ধরে যেগুলো এখানে বিক্রি হয় এবং বিভিন্ন রকমের কলা কৌশল মাটির জিনিস তৈরি হয় এখানে অনেক সেই মাটির জিনিসের উপর কিন্তু অনেক রকমের এর চিত্র আঁকা থাকে যেমন কোনো মহিলার ছবি কোনো তারপর ফুলের ছবি গাছের ছবি সব রকম ছবি কিন্তু আঁকা থাকে অনেক রকমের চিত্রকলা সব কিছু কিন্তু মাটি দিয়েই তৈরি হয় হয় এখানের বিভিন্ন রকমের হাতের তৈরি মাটি দিয়ে তো অনেক ধরনের জিনিস তৈরি হয় যেইগুলো কিন্তু এখানে এ বিক্রি করা হয় তারপর মাটির তৈরি যে কোনো সব জিনিসটাই কিন্তু এখানে মাটি দিয়ে তৈরি করলেও কিন্তু অবিকল আসল জিনিসের মতন দেখতে লাগে একটা মাটি দিয়ে একটা মহিলার ছবি আঁকলে তৈরি করলে কিন্তু সেটা কিন্তু অবিকল মহিলার মতনই দেখতে লাগে একটা ফুলের ছবি করলে কিন্তু সেটাও ফুলের মতনই দেখতে লাগে এই রকমভাবেই কিন্তু এখানে অনেক রকমের চিত্রকলা তুলে ধরা হয় যেইগুলো সব মানুষের মনকে আকর্ষিত করে তোলে